স্বাস্থ্যসেবা পরিবহন শিক্ষা বিভিন্ন আগে যেসব জিনিসপত্র দেখা যেত তখন এখন ত এখন অনেকটা পরিবর্তন হয়েছে তবে এ আগে যেমন গ্রাম শহর মধ্যে অনেক পার্থক্য থাকত এখন শহরের সব কিছু সুবিধা হাতের মুঠোয় পেয়ে যেত গ্রামের মানুষেরা সেখানে বঞ্চিত থাকত গ্রামের মানুষ অতটা অত সুযোগ সুবিধা পেত না এখন মানুষ শহর গ্রাম প্রায় উনিশ বিশ শহর শহরে যেমন সুযোগ সুবিধা মেলে গ্রামের দিকে এখন সব সুযোগ সুবিধা মেলে স্বাস্থ্যসেবা দিক দিয়ে গ্রামে আগে অনেক বিনা চিকিৎসায় মারা যেত কারণ সবার কাছে পয়সা ছিল না বেসরকারি নার্সিংহোমে প লাখ লাখ টাকা খরচা করে তারা হয়েছে এই চিকিৎসা করাবে সে ঠিক আছে তারা ছাড়া হাসপাতাল ও নার্সিং হোম পুরো অনেক দূরে দূরে হতো সেখানে পৌঁছানোর আগে রাস্তাঘাটে মারা যেত এখন প্রত্যেকটা ব্লকে ব্লকে নার্সিং হোম হাসপাতাল বেড়ে গিয়েছে জেলায় জেলায় হাসপাতালও বেশ এখন বড় বড় ডাক্তাররা আসে দু টাকার টিকিট কেটে সেখানে বিনা পয়সায় চিকিৎসা করানো যায় যে কোনো পরীক্ষা করা যায় এবং সেখান থেকে ওষুধপত্র সমস্ত কিছু পাওয়া যায় ঠিক আছে তার তার পরিবহন আগে গ্রামে রাস্তাঘাট ছিল মাটি ওই বৃষ্টি সময়ে কাদা বর্ষার সময় একটুতেই কাদা হয়ে যেত রাস্তাঘাটে মানুষের চলার যোগ্য ছিল না স্কুল চলা বা কোনো বাজার হাট করার জন্য বাড়ির কাজকর্ম করার জন্য ওই রাস্তাঘাট করা কষ্টকর এখন প্রত্যেকটা রাস্তায় ইট বিছিয়ে সরকার থেকে ঢালাই ফেলে দিয়েছে ফলে এক জায়গার থেকে অন্য জায়গায় যাতায়াত করা খুব সুবিধা হয়েছে তাছাড়াও বাড়িতে রুগী থাকলে অ্যাম্বুলেন্স একেবারে গেটের গোড়া পর্যন্ত চলে আসছে তা থেকেই রোগী সহজে কাছাকাছি নার্সিং হোম হাসপাতালে গিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে ঠিক আছে শিক্ষা আগেকার দিনে এই গ্রামের দিকে আলো ছিল না শহরের মানুষ বেশি পড়াশোনা করত বাচ্চা কাচ্চা অল্প কিছু শিখে তারা যে যার চাকরি অন্য কাজের সন্ধানে বাইরে চলে যেত এখন শিক্ষাও সরকার থেকে জামা প্যান্ট জুতো এবং থেকে যাওয়া আসার জন্যে বা সাই সাইকেল এসবের ব্যবস্থা করে দিয়েছে এবং যাতে যারা পড়াশোনা করবে তারা দুপুরবেলা খেতে পারে মিড ডে মিল মিড ডে মিলের ব্যবস্থা করে দিয়েছে তাছাড়াও একটা বছরে বছরে টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েছে যাতে হাত খরচা চলে তাছাড়া মাধ্যমিক পাস করলে তাদের অ্যা একটা করে মোবাইল ফোন দিচ্ছে তাছাড়া এখন সরকার মোটামুটি ভালো কাজ করছে উন্নয়ন দিকটি ভালোই কাজ করছে যার জন্যে আগে রাস্তাঘাটে ইলেকট্রিক ছিল না বাড়িতে বাড়িতে ইলেকট্রিক ছিল না জল ছিল না এখন জল আনতে কিলোমিটার কিলোমিটার হেঁটে জল নিয়ে আসত পুকুরে জল সংগ্রহ করত পুকুরের জলও খাওয়া হতো এখন প্রত্যেক বাড়ি বাড়িতে জলের কল হয়ে গিয়েছে বাড়ি বাড়ি আগে কেরোসিন তেল লন্ঠন জ্বলত এখন প্রত্যেক বাড়ি বাড়ি ইলেকট্রিক এসে গিয়েছে যার জন্যে মনে হয় না শহরও গ্রাম বেশি কিছু পার্থক্য আছে গ্রাম ও শহর মোটামুটি কাছাকাছি জায়গায় আছে